আমি স্টার রেস্তোরাঁ থেকে আজকে রাতের জন্য কিছু খাবার অর্ডার করেছিলাম কিন্তু আমার কাছে খাবার খাওয়ার জন্য থালা বাটি ও চামচ নেই তাই আপনাদেরকে অনুরোধ রইলো যে আমাকে শালপাতার বা কোনো থার্মোকলের থালা বাটি চামচ দেন যাতে আমি রাত্রিবেলা খাবার খেতে পারি